হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি তো জুতোর দোকানদার হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ জুতোগুলোর দাম কেমন যেমন নেবেন তেমন দাম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি আছে অজন্তা আছে এমনি চটি জুতো বিভিন্ন রকমের স্টাইলের জুতো আছে চামড়ার জুতো বাচ্ছাদের ছোটো বুট আছে বড়োদেরও বুট আছে যেমন জুতো নেবেন তেমন দাম আপনি আসেন তারপর তো বলবো কেমন দাম না দাম অজন্তাগুলো একশো তিরিশ ডেড়শো একশো আশি চল্লিশ এ এরকম দাম

আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা যেমন কোম্পানি তেমন দাম আপনি আসুন দেখুন তারপরে তো বলবো কালো বুটটার দাম সাড়ে তিনশো টাকা পড়বে তা আপনি আসুন কথা বলি তারপরে কেমন দাম না দাম ঠিকঠাক মতো নেবো তা বেশি বেশি বলছো আপনি খুচরো নেবেন কি পাইকারি নেবেন সেটা তো বলবেন নাহলে আমি কীভাবে দাম বলবো বলুন ঠিক আছে একটা জুতো নেবেন তা সাড়ে তিনশো টাকা দাম তো আড়াইশো টাকা দেবেন যান আমি ঐভাবে কিনতে পারবো না ঠিক আছে কাস্টমার এসছে রাখছি আমি